পূর্ব বর্ধমান জেলায় যে আনন্দবাজার পত্রিকা আছে বা আমাদের আমাদের খবরের টি ভিতে দেখি এ বি পি নিউজ এ সমস্ত কিছু থেকে আমরা পূর্ব বর্ধমান জেলার সম্পর্কে খবরাখবর জানতে পারি তো এই সমস্ত খবরাখবর পেয়ে আমরা কোথায় কী হচ্ছে না হচ্ছে কী রকম কী খবর হ্যাঁ এ সমস্ত কিছু জেনে আমরা এগিয়ে যেতে পারি এই যে কোথায় কী হচ্ছে না হচ্ছে এবং যে আমাদের পূর্ব বর্ধমান জেলায় হ্যাঁ কখন কী কার প্রয়োজন হ্যাঁ এই সমস্ত খবরাখবর বা আগামীকালে কী হতে পারে হ্যাঁ এ সমস্ত আগে থেকে আমরা সবকিছু ধারণা করতে পারি এই খবরের কাগজগুলি থেকে আমরা খুবই উপকৃত পাই